বর্তমান একবিংশ শতাব্দীতে এই উন্নয়নশীল যুগে সমস্ত দেশই যখন প্রযুক্তির দিকে এগিয়ে চলেছে তার সাথে সাথে ভারতও পা মেলাচ্ছে বা তার সাথে পাল্লা দিচ্ছে মানুষের জীবনযাত্রার পরিবত্তন ও উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সহায়ক অ্যাপস মানুষকে উন্নত করে তুলছে এই অ্যাপসগুলি মানুষকের মানুষের প্রত্যহিক জীবনে একটি অপরিহার্য হয়ে উঠেছে এগুলি হল গুগুল এছাড়াও ফেসবুক হোয়াটসআপ বিভিন্ন নিউস চ্যানেলের অ্যাপস এছাড়াও বিভিন্ন কিছু বুকিং অ্যাপস যেগুলোর মাধ্যমে আমরা খাবার বুক করতে পারি এছাড়াও ট্রেন বাস এ এরোপ্লেনের টিকিট কাটতে পারি এছাড়াও হোটেল বুক করতে পারি এছাড়াও বিভিন্ন ধরনের নিউস নিউস এর অ্যাপস থেকে আমরা বিভিন্ন ধরনের খবর ও সংবাদ পেতে পারি যা বিশ্বকে একএকদম হাতের মুঠোয় এনে দিয়েছে